পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সরকারি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত যে উদ্যোগগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন রয়েছে শিল্প বাণিজ্য উদ্যোগ তথ্য প্রযুক্তি উদ্যোগ এবং ইলেকট্রনিক্স এইসমস্ত বিভাগগুলি রয়েছে যেগুলি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন আর এগুলির উপর কার্যকারিতা আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্নভাবে পেয়ে থাকি সেজন্য আমাদের যেমন কি বলে পর্যটন কেন্দ্র যেগুলো গড়ে উঠেছে সেগুলি তাদের ব্যবস্থাপনায় এবং এইজন্য সারা পশ্চিমবঙ্গে একটা এই পর্যটনকেন্দ্র একটা বিশেষভাবে গড়ে উঠেছে এবং সকল মানুষই যেমন সেখানে যাচ্ছে একটা জীবনের একটা অনুভূতি একটা বোধ একটা মনন অনেককিছু শিক্ষা সবকিছু আমরা প্রথাগত শিক্ষায় পাই না কিন্তু সামনাসামনি গেলে একটা সত্যিকারের যে অনুভূতি সেটাকে মানুষকে ধন্য করে তৃপ্ত করে তাকে আরো শিক্ষিত করে যেমন তেমনি সেই এলাকায় যারা পর্যটনকেন্দ্রে বসবাসকারী মানুষজন তাদের এটা একটা পেশা বা জীবিকা হয়ে দাঁড়িয়েছে এইভাবে তাদের জীবন জীবিকাও বেড়েছে এই পর্যটনকেন্দ্রকে নিয়ে সেরকমভাবে পরিবহন সংস্থাও রয়েছে তাইজন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ থেকে পূর্ব বা পশ্চিম যাতায়াত অনেক যেমন সুবিধা হয়েছে এবং কম পয়সায় সেরকম ভাবে এক জায়গার মানুষ অন্য জায়গায় তাদের সুবিধামতো তারা যাতায়াত করতে পারছে এবং তারা বড় বড় গাড়িতে বা বিশেষ সুবিধা না নিয়েও তাদের এই পর্যটনের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারছে নিজের কর্মস্থলের কাজকে প্রসারিত করতে পারছে আর নিজের যে চাহিদা সেটাকেও তেমন তারা তৃপ্ত হতে পারছে এইভাবে পশ্চিমবঙ্গ সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকারের আরেকটা সবথেকে বড়ো দপ্তর যেমন সেটা বিদ্যুৎ আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের অধীন যে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণ তাদের তত্ত্বাবধানে চলে আমরা সেখানে কাছাকাছি যে সমস্ত বিদ্যুৎ দপ্তর রয়েছে সেখানে আমাদের সুবিধা অসুবিধা বিল সমস্ত কিছু কাজকর্ম সেখানে করে থাকি আর এই পরিষেবাটা তারা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত আপামোর বাঙালিকে বা অন্য সমগ্র মানবজাতিকে ধন্য করেছে বা তাদের সমৃদ্ধ করেছে আর সেরকমই আরেকটা রয়েছে টেলিযোগাযোগ এই যে এখন প্রতিটি মুহূর্ত মানুষের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ আর এই মূল্যবান সময়কে তারা এই প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগের মাধ্যমে এক জায়গার কথা খুব গুরুত্বপূর্ণ বার্তাকে তারা পৌঁছে দিচ্ছে একজনের কাছ থেকে অন্যজনে এক দপ্তর থেকে অন্যজনে এই কাজটাও আমরা বা এই পরিষেবাটাও পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন উদ্যোগগুলোর মধ্যে থেকে এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে করেছে যেমন আমাদের পোলট্রি বা দুগ্ধ আমাদের মাদার ডেয়ারি রয়েছে হরিণঘাটা রয়েছে এগুলো পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এবং এখানে অনেক অনেক মানুষ জীবন জীবিকাতেও তারা যেমন করতে পারছে অতিবাহিত তেমনি এই পরিষেবার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন খাটালে না গিয়েও ঘরে বসেও দুধের ব্যবস্থা করতে পারছে বিশেষ করে বয়স্করা বা যারা খুব সময়ের সঙ্গে কাজ করে সেই সময়টাকে তারা কাজে লাগাতে পারছে বাড়িতেই তারা বসে এই দুধের ব্যবস্থাটা পাচ্ছে এইরকমভাবে পোলট্রি পোলট্রি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এতো ভালো কাজ হচ্ছে এবং পোলট্রিকে কীভাবে প্রতিপালনের মধ্য দিয়ে আরো বেশী সংখ্যায় পাওয়া যায় এবং তাতে যেন কোনোরকম ক্ষতিকর কিছু না থাকে এই ব্যবস্থার দিকেও পশ্চিমবঙ্গ সরকার ততটাই জোর দিয়েছে এবং এখানে জীবন জীবিকা এবং তার একটা যে লক্ষমাত্রা বা উন্নয়ন সামগ্রিক পশ্চিমবঙ্গব্যাপী একটা ভালো কাজের জোয়ার এসেছে বলা যেতেই পারে এরকমভাবে উন্নয়ন হচ্ছে বিভিন্ন কর্পোরেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে তাঁত শিল্পকেও কাজে লাগিয়েছে তাঁতিদের অনুদান দিয়ে তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়ে স্বল্প পয়সায় ঋণ এবং তাদের যে হাত দিয়ে যেসমস্ত জিনিসপত্র বা দ্রব্যাদি তৈরি হচ্ছে সেগুলিকেও তারা সরাসরি কিনে বাজারজাত করছে এরফলে সরাসরি তারা লাভের মুখটাও যেমন পাচ্ছে আর আমাদের এই ভালো লক্ষ্যে এগিয়ে যাবার জন্য চাষিদেরও মুখে হাসি ফুটেছে আর এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার যেটা সবথেকে করছে বছরের বিশেষ করে শীতকালের দিকটায় তারা বিভিন্ন গ্রামীণ মেলাগুলো বা শহরে বা রাজ্যস্তরের মেলাগুলো যেমন সবলা মেলা শিল্পশ্রী মেলা শিল্প মেলা এইগুলো করতে পারায় বিভিন্ন এলাকা থেকে মানুষজন যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা তাদের পসরা নিয়ে এই মেলাতে আসছে এবং সেখান থেকে তারা প্রচুর প্রচুর মাল বিক্রি করতে পারছে আবার তারা অর্ডার গ্রহণ করছে এবং এইভাবে একটা আমাদের যে ভেঙে পরেছিল যে আমাদের কুটিরশিল্প সে ব্যবস্থাটা অনেক অনেক বেশী চাঙ্গা হচ্ছে এবং সমৃদ্ধ হয়ে এক ছন্দময়ভাবে তারা এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের মানটাকেও তারা অনেকটা বাড়িয়ে দিয়েছে এই কুটির শিল্পের বা হস্ত শিল্পের মধ্য দিয়ে এরকমভাবে ওষুধেরও বিভিন্ন রকমের ব্যবস্থা করেছে বেঙ্গল কেমিক্যালস যেমন রয়েছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড তারা তাদের মতোন করে পরিষেবা পৌঁছে দিচ্ছে তাই আমাদের ওষুধপত্র আমরা সরকারিভাবে অনেক কম পয়সায় পাচ্ছি এবং জীবনকে আমরা স্বাচ্ছ্যন্দের দিকে নিয়ে যাবার সাধারণ মানুষ পর্যন্ত এই পরিষেবা পেয়ে থাকছে আর মানুষের যে চিকিৎসার একটা কঠিনতম অধ্যায় এসছিলো সেই অধ্যায়টা মনে হয় অবসান ঘটেছে সরকারি হাসপাতালে গিয়েও আমরা এই পরিষেবা পাচ্ছি এবং সুন্দরভাবে সাধারণ মধ্যবিত্তরা এই তাদের সুস্থতা নিয়ে বেঁচেবর্তে রয়েছে জীবন থেকে জীবিকা স্বাস্থ্য এবং প্রতিদিনের যাপনের মধ্যে দিয়ে এইসমস্ত কাজগুলো আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে সেগুলির মধ্য